ক্যাব ড্রাইভার আপনি কোথায় আছেন আমি আপনাকে যেই ঠিকানা দিয়ে দিয়েছিলাম আমি তো সেখানেই আছি আপনি বললেন আপনি পৌঁছে গেছেন কিন্তু আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না এখানে শিব মন্দিরটার সামনেই আমি আছি আপনি চলে আসুন এখানে